মাছ ধরার সময় সেইভাবে আমাদের কিছু নেই যখন ঝোঁক ওঠে আমরা প্রায় চলে যাই প্রায় প্রতিদিনই যাই ধরুন তো মাছ ধরার জন্য এই দুজন কী বেশিরভাগ ক্ষেত্রে আমি একাই যাই তো মাছ ধরার জন্য যেটা আমার দুখানা হুইল আছে সব থেকে যে ভালো বড় তালাযুক্ত একটা হুইল আছে আর একটা মিডিয়াম সাইজ তালাযুক্ত একটা হুইল আছে তো ওই দুটো হুইল নিয়েই আমি বিশেষত মাছ ধরতে যাই আর আমার সঙ্গে বিভিন্ন ধরনের টোপ থাকে সেটা কিছু রুটির টোপ থাকে সিম্পল রুটি বা কিছু খোল ভেজে সেটাকে একটা টোপ করা হয় আর এখন ওই ছাতু দিয়ে আরেকটা টোপ করা হয় তো আমি যখনই মাছ ধরি তখন বেশ কিছু চার নিয়ে যাই সেটা নদীতে ফেলার জন্য এবং নদী স্পার থেকে নদীতে প্রায় ধরুন কুড়ি ফুট বা পঁচিশ ফুটের মধ্যেই আমি এই চারটা করি এবং সেখানেই আমি বড়শি ফেলি তো এই নদীতে যেয়ে আমি প্রায় সময়ই খালি হাতে ফিরি না প্রায় সময়ই কিছু না কিছু আমার বড়শিতে মাছ ওঠে বিশেষত মৃগেল কাতলা এই টাইপের মাছগুলোই বেশি ওঠে কিছু কিছু সময় পাঙ্গাশ মাছও ধরেছি কিন্তু এটা সব থেকে ভালো মাছ ধরা হয় বর্ষাকালে কারণ সেই সময় নদীতে বিভিন্ন ধরনের মাছ বেশি পাওয়া যায় গ্রীষ্মকালে ওই জলস্তরটা কিছুটা কম করার জন্য সেই সময় একটু কম মাছ ওঠে যার জন্য বর্ষাকালটায় কামাই করা হয় না প্রায় প্রতিদিনই আমরা আমি অন্তত এই বর্ষাকালটায় ভিজিট করি এবং বর্ষাকালে আমি মাছ ধরি